আমাদের এখানে বিশেষ করে ফসল উৎপাদন হয় এই ফসলগুলো হল বিভিন্ন উন্নত মানের বীজ এবং উপযুক্ত কৃষিবিদ্যা যে কৃষিবিদ্যা আমাদেরকে শিখিয়ে দেবে কোন সময় কোন সার কোন বীজ ইত্যাদি ব্যবহার করা প্রয়োজন এই কৌশলগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে আমাদের গ্রামাঞ্চলের বা আর ছোটখাটো সেমি টাউন গুলো রয়েছে বা এই সব জায়গায় যেসব কৃষকরা আছেন তারা অধিকাংশ ক্ষেত্রেই উন্নত বা বেশি ফলন দেয় এই ধরনের কোন বীজের সরবরাহ সবসময় পান না

সরকারিভাবে যে কৃষি বিভাগ উপযুক্তভাবে গ্রামের মানুষের কাছে আজও পৌঁছে দিতে পারে না কৃষির কৌশল অর্থাৎ ভালো মানের ফসল তুলে আনতে বা ভালো মানের ফসল ফলাতে চেয়ে কৌশলের প্রয়োজন অর্থাৎ যেসব সার বা বিষ কীটনাশক ইত্যাদি ব্যবহার করার দরকার হয় কোন সময় কোনটা এটা আজও গ্রামাঞ্চলের চাষীদের কাছে ঠিক ঠিক মতো পৌঁছে উঠতে পারেনি যার ফলে গ্রামাঞ্চলে চাষিরা তাদের ইচ্ছামতো সার বিষ প্রয়োগ করে যেটা সম্ভব সেটুকুই করে কিন্তু আমার মনে হয় উপযুক্ত ব্যবস্থা যদি পৌঁছে দেওয়া যায় বা উপযুক্ত শিক্ষা বিভিন্ন ভাবে আমরা ছোটো ছোটো ভাবে বসে বিভিন্ন জায়গায় চাষীদের সাথে কথা বলে তাদেরকে উপযুক্ত যে কৌশল এগুলো শিখিয়ে দিতে পারি তাহলে উন্নত মানের ফসল এবং উৎপাদনশীলতা অনেকটা বাড়িয়ে দেওয়া সম্ভব